আমি পুরুলিয়ার স্মার্ট বাজার থেকে গত সপ্তাহে একটি হাতে জুশ বানানোর একটি জুশার কিনে এনেছি জুশারটি সেখানে দেখে বেশ ভালো মনে হয়েছিলো জুশারটির রঙটিও বেশ ভালো ছিলো এবং জুশারটির যে মান তা কিন্তু বেশ ভালো লেগেছিলো তাই দেখেই আমি জুশারটি কিনে এনেছিলাম